মাছ ধরার জন্য কিছু পরিবেশগত সংরক্ষণের সমস্যা আছে সেই সমস্যাগুলি জানিয়ে আমি একটি কথা বলি মাছ সংরক্ষণের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন জলের প্রয়োজন হয় আর সেই জলগুলিতে যদি দূষণ ঘটে যায় তাহলে মাছ কোনওভাবেই সেখানে থাকতে পারবে না মাছ মরে যাবে মাছের দিনের দিন পচা গন্ধ ছাড়বে মাছ পেরে উঠতে পারবে না এক জায়গায় পাক খেয়ে থাকবে এই জন্য আগে সবার আগে মাছ সংরক্ষিত করতে গেলে সেই জলটা আগে ভালো করতে হবে জলটা শুদ্ধ পরিষ্কার হওয়ার পর তাতে খাবার দিয়ে মাছ সংরক্ষণ করতে হবে চাষ চাষাবাদ করে মাছকে ছোট ছোট চাষ করে ভালো করে সুন্দরভাবে যদি সংরক্ষণ করা যায় তবেই মাছ ভালোভাবে থাকবে তা নাহলে মাছ রাখা খুবই কষ্টকর